আমার রান্নার মধ্যে অন্যান্য খাবারগুলি হল যেমন পোস্ত চিংড়ি মাছের মালাইকারি বাঁধাকপির ঝাল শুক্তো এইসব মাছ আমি রান্না করতে খুব ভালোবাসি আর এইসব রান্না বলতে বেশিরভাগ পরিমাণে লাগে মশলাও লাগে এবং চিনিও লাগে নারকেল সবথেকে বেশি লাগে মশলাটা কারণ শুক্তোতে অনেক রকম মশলা দিতে হয় তাই শুক্তো রান্না করি যখন আমি শুক্তোতে অনেক কিছুই লাগে আবার পোস্ত পোস্ততেও যখন রান্না করি পোস্ততে নারকেলটা লাগে আবার অন্য অন্য যেমন বাঁধাকপির ঝাল রাঁধছি বাঁধাকপির ঝাল রাঁধলে বাঁধাকপির ঝালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই বাঁধাকপির ঝাল যখন রান্না করি বাঁধাকপির ঝালে চিনিটাও লাগে তাই চিনিটার থেকে আবার সবথেকে মশলাটাই লাগে কারণ তুমি যে কোনো রান্না করতে যাও না আগে মশলাটাই দরকার তোমার সব রকমই যাই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই লাগে তাই তোমাকে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে মশলার পরিমাণটা দিলে বেশি তাতে তরকারিটাও খুব ভালো হয় এবং স্বাদ মতো তুমি এগুলি চিনি দিলে স্বাদ মতন চিনি দিলে তরকারির টেস্টটা আরো খুব দারুণ হয় তাই সবথেকে বেশি লাগে কী মশলা যেমন করে তরকারি রাঁধা হয় তরকারিতে একটু মশলাটাই বেশি লাগে মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এইসব বাটাবাটি না দিলে তরকারিটা দারুণ লাগে না কারণ খালি তোমার চিনিতে তরকারি হয় না এবং খালি নারকেলেও তরকারি হয় না তাই তোমাকে মশলাটাই বেশি দিতে হবে তাই মশলাটাই তরকারিতে পরিমাণে একটু বেশি লাগে